আমার জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা আমরা জানি বাংলার মোট ছয়টি ঋতু সেই ছয়টি ঋতু হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতু যেন আমার গ্রামের থেকে সত্যি যেন আমি উপভোগ করতে পারি কারণ আমরা জানি গ্রামের দিকে সাধারণত গরমের পরিমাণটা তুলনামূলক শহরের থেকে কমই হয় তাই শহরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলেও আমাদের গ্রামে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সত্যি যেন তেমন প্রভাব পড়ে না কারণ এখানে গাছপালা এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি যেন সেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রাটাকে যেন সত্যি যেন কমিয়ে দেয় এবং শুধুমাত্র গ্রামেই নয় কিন্তু গ্রামের একটি অসুবিধা হলো বর্ষাকাল বর্ষাকালে গ্রামে সত্যিই অশুদ্ধ অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় কারণ গ্রামে বর্ষাকালে যে মাটির কাঁচা রাস্তা সেই রাস্তা যেন জলের পরিপূর্ণ হয়ে যায় যার ফলে যাতায়াত ব্যবস্থা খুবই দুষ্কর এবং অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং আমরা শরৎকালে যে বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো সেই দুর্গা পুজোকে সুন্দরভাবে উপভোগ করতে পারি কারণ গ্রামের যে প্রতিমা চোখের সামনে থেকে তৈরি হতে দেখা এবং সেই প্রতিমাকে দেবীরূপে আরাধনা করে পুজো করা সত্যি যেন গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যকে যেন আরো সুন্দর এবং মলিন করে তোলে এবং শীত শীত আমাদের গ্রামের সমাজকে যেন আরো আব্দুল আপ্লুত করে